হ্যাঁ স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে আমার বলতে ভালোই লাগবে কারণ স্বচ্ছ ভারত অভিযানকে আমি খুব পছন্দ করি আগেকার জায়গাগুলো বিশেষ করে পৌরসভা এলাকার নালাগুলো এত নোংরা ছিলো যে সে আর বলার নয় এখন তবু স্বচ্ছ ভারত অভিযানের ফলে দেখেছি নালাগুলোও পরিষ্কার করে কিন্তু জানি না পারিশ্রমিক কীরকম থাকে তো কাজ যে খুব ভালো করে তা নয় গন্ধ থাকে তবু প্রত্যেকদিন সকালে ব্লিচিং পাউডার দেওয়া এবং পরি ঝাড় দিয়ে পরিষ্কার করা ও প্রতেকদিন ময়লাগুলো তুলে নিয়ে যাওয়া এই কাজগুলো করে ফলে অনেকটা ময়লার প্রভাব পৌরসভা এলাকাগুলোয় কমেছে যেমন গ্রামের দিকে খুব কম মাঝে মাঝে স্বচ্চ ভারত অভিযানের কাজ হয় আমি মনে করি গ্রামেও যদি এটুকু চালু হত তাহলেও হয়তো ভালো হত এবং এটি আমাকে খুব ভালোভাবেই প্রভাবিত করেছে কারণ বাইরে গেলে এভাবেই পরিষ্কার দেখতে খুব ভালো লাগে অভিযানে অংশ নেওয়া হয়েছে এই কারণেই প্রত্যেকটা মানুষ এই অভিযানে অংশ নিতে ইচ্ছুক যে যদি তার এলাকাটা স্বচ্ছ ভারত অভিযানের দ্বারা পরিষ্কার থাকে তাহলে মানুষ সুস্থ থাকবে এবং পরিবেশও স্বাভাবিক থাকবে আমার চারপাশের এলাকা মোটামুটি পরিষ্কার এটা আরও উন্নত করা দরকার বলে আমি মনে করি